আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল কঠিন সময়ে হার না মানা এবং তা দীর্ঘদিনব্যাপী থাকবে আর সেখান থেকেই আসে ঘুরে দাঁড়ানোর সাহস হাজার আঁচড় থাকা সত্ত্বেও হাজার বার পরে যাওয়া সত্ত্বেও নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে রাখা আবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা নিজের চেতনাকে আরও সাহস জোগানো এবং নিজের ভিতরে এই বিশ্বাস রাখা আমি পারব আর এই উপরোক্ত পাঠগুলি আমাকে প্রভাবিত করেছে নিজের লক্ষ্যে অবিচল থাকার জন্য খারাপ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় সফলতা আনতে এর প্রতিটি পাঠই গ্রহণ করা প্রতিটি মানুষের জন্যই সমানভাবে অর্থবহ